বিভিন্ন ব্র্যান্ডের ট্রাক্টরগুলি আমি যেরকম দেখেছি সেগুলো যেমন ক্যাপ্টেন মহিন্দ্রা ফোর্স এগুলো চাষের জমিতে কাজ হয় এগুলো দিয়ে এটা ঐতিহ্যগত পদ্ধতি আগেকার দিনে যেমন লাঙল বলদ হাল দিয়ে জমি চাষ করা হত এখন সেগুলো মোটামুটি প্রায় উঠেই গেছে এখন এই ট্রাক্টরগুলি দিয়েই খুব কম সময়ে চাষ করা হচ্ছে এতে করে অনেক সুবিধেও আছে অসুবিধেও আছে যেমন তখন এইসবগুলো হতো অনেক লোক কাজ পেত এখন এইসব ট্রাক্টর উঠে যেতে অনেক লোকেরই কাজ কমে গেছে যারা ওই কাজ নিয়েই ওই কাজ থেকেই সংসার চালাতো তাদের হয়তো একটু অসুবিধে হচ্ছে আবার সুবিধেও আছে যাদের অনেক অনেক জমি তারা এই ট্রাক্টর দিয়ে অনায়াসে খুব কম সময়ে চাষ করে ফেলছে